হ্যাঁ দাদা বলছিলাম গাড়িতে টা যেতে কত সময় লাগবে আমার অফিসে যেতে আর পাঁচ মিনিট টাইম আছে কিন্তু সে এই টাইমের খলে কি পৌঁছোতে পারবে হ্যাঁ কী বললেন

তাহলে দেখুন জ্যাম তো আছে রাস্তাঘাট এখন তো প্রচুর জ্যাম এবং রাস্তাটাও খারাপ যত সম্ভব পৌঁছানো যায় না আমার একটা টাইম মেনটেন না করলে তো আমার একটু সমস্যা হয় অফিসে উপর মহল থেকে চাপ দেয় কাজের চাপটাও বেশি হ্যাঁ হ্যাঁ আপনি চেষ্টা করুন আপনার হাত আপনার গাড়ি আপনি কীভাবে চালাবেন সেটা আপনার ওপরেই নির্ভর করে আমি তো বললে হবে না তাহলে আমাকে টাইমটাকে এমনি ধরুন মেনটেন করার জন্য একটু চেষ্টা করুন চালান আপনার সাবধানে